হ্যাঁ বলছি আমি তো আপনাদের হোটেলের এই চারশো পাঁচে আছি রুম নাম্বার আর ওই এই এসি রুমে হচ্ছে আপনার ভাত ডাল চাটনি পাঁপড় ভাজা আর একটা আইসক্রিম লাগবে আপনার কত কত দাম হচ্ছে সেটা একটু বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিন হ্যাঁ আর ওওই যে যে আসবে আমি ওকে টাকা পেমেন্ট করে দেবো হুম হুম হুম হুম হুম হুম ঠিক আছে না না আর কিছু লাগবে নে আপনি তাড়াতাড়ি শুধু আপনি তাড়াতাড়ি খালি পাঠিয়ে দিন

ঠিক আছে রেখে দিন হুম না বলছি যে বলছি হ্যালো হ্যাঁ বলছি যে ওটা হচ্ছে আপনার একটা না দুটো ও দুটো অর্ডার দেবেন এক প্লেট হ্যাঁ ঠিক আছে দুটো দিয়ে দেবেন

হুম ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে